হ্যাঁ আমি অনেকবার অনেক বই পড়েছি যা থেকে আমাকে নতুন চিন্তার অনেক গতিপথ খুলে দিয়েছে যেমন আমি শেক্সপিয়ার ইংরেজি কবি তার লেখা যে গল্প বা বই পড়েছিলাম তার থেকে কিন্তু আমার চিন্তাধারার বেশ পরিবর্তন ঘটে এছাড়া ইংরেজি আরো অনেক কবি রয়েছেন রাস্কিন বন্ড যিনি প্রকৃতি নিয়ে কবিতা লেখেন বিশেষভাবে সেই রাস্কিন বন্ডের কবিতা পড়েও আমি কিন্তু প্রকৃতির বারবার প্রেমে পড়েছি আমি প্রকৃতির প্রেমে পড়ে আমি কিন্তু বারবার এটা নিজের প্রতি প্রমাণ করতে চেয়েছি একটা মানুষের প্রকৃতির প্রতি ভালোবাসা সর্বপ্রথম হওয়া কথা প্রকৃত প্রকৃতিকে ভালোবাসলেই মানুষ কিন্তু বাকি প্রত্যেকটি জিনিসকে ভালোবাসতে পারবে